ভারতীয় পরিবহণের ব্যবস্থা খুব একটা ভালো নয় তবে লোকেরা সাধারণত দেশ বিদেশ কিংবা রাজ্যের বাইরে ঘুরতে গেলে তারা জাহাজ বা এরোপ্লেনে যাতায়াত করে এভাবে ঘুরে বেড়ায় ভ্রমণের সময় হচ্ছে এখন মানুষের সংখ্যা খুবই বেশি তবে ট্রেন বাস গাড়ি এই সব খুবই কম এই জন্য ট্রেনের সংখ্যা বাস গাড়ি এই সব সংখ্যা যদি বাড়ানো হয় তবে খুবই উন্নত করা উচিত